পশ্চিমবঙ্গে পালিত হওয়া এমন কিছু সাংস্কৃতিক উৎসব হলো দুর্গাপূজা সরস্বতী পুজো গনেশ পুজো বুদ্ধ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী এছাড়াও পুরুলিয়াতে হওয়া ছৌনাচ আমাদের বিভিন্ন জায়গায় হয়ে থাকা বিভিন্ন কবিগীতি বাউল গীতি এবং পদাবলী ইত্যাদি আমাদের রাজ্যের বিভিন্ন ঐতিহ্য এবং সম্প্রদায়গুলিকে এগুলি বিভিন্নভাবে প্রতিফলিত করে থাকে যেমন কবিগীতি বা বাউল সংগীত এগুলি সমাজের যে মূল রূপটিকে সেগুলিকে তুলে ধরতে সাহায্য করে দুর্গাপুজো আমাদেরকে আমাদের পরিবারকে একসাথে হতে সহায়তা করে কারণ আমরা কাজের জন্য বিভিন্ন সময় বাইরে থাকি এবং পরিবারকে সময় দিতে পারি না দুর্গাপুজো এমন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আমরা আমাদের পরিবারকে আমরা নিজেদের সময় দিতে